আমি ইতিমধ্যেই পঁচিশ পাঁচ দু হাজার তেইশ নাগাদ একটি আসুস কম্পানির ল্যাপটপ কিনেছি ল্যাপটপটি সম্পর্কে কিছু কথা যেটি খুবই আমার ভালো লেগেছে তা হল ল্যাপটপটির প্রসেসার খুবই উন্নত মানের স্ক্রিন প্লেয়িং খুবই দারুন এবং ল্যাপটপটিতে যার জন্য আমার কেনা অর্থাৎ গেম খেলার জন্য সেই গেম খেলার অভিজ্ঞতা দুর্দান্ত আমি ল্যাপটপটি ব্যবহার করে খুবই খুশি এবং পরবর্তী ক্ষেত্রে আমি বলে রাখতে চাই যে এই ল্যাপটপ যদি অন্য কোনো কেউ গেম খেলার জন্য নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন